আমাদের পুরলিয়া জেলাতে বিশেষ করে পর্যটকরা শীতকাল এবং বসন্তকালে বেড়াতে আসে আমাদের পুরুলিয়া জেলাতে শীতকালে অযোধ্যাতে লোহেয়া ড্যাম এবং অযোধ্যার তীরবর্তী জায়গাগুলোতে বিশেষ করে অযোধ্যারে আমাদের বিভিন্ন ধরনের মেলা বসে শীতকালে লোকজন অযোধ্যা বেড়াতে এসে ময়ূর পাহাড় তথা আপার ড্যাম লোয়ার ড্যাম এবং বামনী ফলস এইসবগুলা দেখে এইসবগুলার সাথে সাথে তারা বিভিন্ন বিভিন্ন ধরনের উপভোগ করে এবং বিভিন্ন ধরনের আমাদের যেসব পর্যটকগুলা আসে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং আমাদের যে হিলটপ রয়েছে অযোধ্যার উপরে সেই হিলটপে আমাদের খেলাধুলার মাঠ রয়েছে বিভিন্ন ধরনের বড়ো বড়ো হোটেল রয়েছে সেখানে যেসব পর্যটকরা আসে তাদের সুন্দরভাবে খাওয়াদাওয়ার ব্যবস্থার রয়েছে তাছাড়া আমাদের আপার মার্বেল ড্যাম রয়েছে অযোধ্যাতে সেই মার্বেল ড্যাম দেখার জন্য অনেক লোক আসে মার্বেল ড্যামে স্নান টানেরও সুবন্দোবস্ত রয়েছে তারপর আমাদের অযোধ্যা পাহাড় থেকে আমরা লোহিয়ার যে মন্দির রয়েছে সেই মন্দির সেই লোহিয়ার সেই মন্দির দেখতেও অনেকজন লোক যায় এবং সেটা দেখতেও খুব সুন্দর লোহিয়ার যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরের নিচে একটা হ্রদ রয়েছে সেই হ্রদটাও দেখতে মানুষজন আসে তাছাড়াও আমাদের আদ্রা রেলওয়ে স্টেশন থেকে তিন কিলোমিটার দূরবর্তী স্থানে আমাদের রয়েছে পঞ্চকোট পাহাড় রয়েছে সেই পঞ্চকোট পাহাড়ের ওপরেও একটা মন্দির রয়েছে সেই মন্দিরটা দেখতেও অনেকজন লোকজন আসে তারপরও আমাদের জয়চন্ডী পাহাড় রয়েছে সেই জয়চন্ডী পাহাড়ের একদম উঁচুতে একটা মন্দির রয়েছে সেই মন্দিরে অনেক লোক অনেকজন লোকজন ওখানে পুজো করতে যায় এবং জয়চন্ডী পাহাড়ে পাহাড়ে মেলা বসে সেটা আমাদের পৌষ পৌষ মাঘ মাসে একটা মেলা বসে সেই মেলাতে বিভিন্ন ধরনের লোকজন মেলা দেখতে আসে যেমন আমাদের আদ্রার তীরবর্তী যেসব জায়গাগুলো রয়েছে সেইসব জায়গাগুলোর মানুষজন ওখানে মেলা দেখতে আসে মেলাতে বিভিন্ন ধরনের নাগরদোলা চপ শিঙ্গাড়া এইসবের দোকান বসে এইসব মেলাগুলা এইসব মেলাগুলোতে বিভিন্ন ধরনের খেলাধুলারও আয়োজন করা হয়ে থাকে যেমন হচ্ছে সাতদিনের ক্রিকেট টুর্নামন্ট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট ভলিবল প্রতিযোগিতা এসবগুলো হয় বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার নাগরদোলা তারপর ডিজে ডিজে এইসবের ব্যবস্থা থাকে তাছাড়া আমাদের পুরুলিয়া জেলার প্রধান উল্লেখযোগ্য স্থান হচ্ছে দেউলঘাটা দর্শনীয় স্থান হচ্ছে দেউলঘাটা সেই দেউলঘাটাতে বিভিন্ন পর্যটকরা আসে এখানে পালযুগ ইতিহাসের যে পালযুগ সেই পালযুগের নির্মিত অনেকগুলো আমাদের দেউল রয়েছে সেই দেউলগুলো দেখতে অনেক লোকজন আছে এই দেউলঘাটাতে যে আমাদের কংসাবতী নদী রয়েছে সেই কংসাবতী নদীতীরে পৌষ মাসে পৌষ মেলা উপলক্ষ্যে এখানে একটা মেলা বসে সেই মেলাতে অনেক লোকজন এখানে আসে সেই মেলায় বিভিন্ন ধরনের গান বাজনা তথা চপ শিঙ্গাড়া চাউমিন এগরোল ইত্যাদির দোকান বসে এইসব দোকানে বসার সাথে সাথে বিভিন্ন লোকজন আসে আর এইসব দোকানগুলিতে তারা খাবার খায় মেলা খুব ভালোভাবে উপভোগ করে আর সেই পৌষ মেলা উপলক্ষ্যেই আমাদের এখানে যে টুসুগীত টুসুগীত গাওয়া হয় এবং টুসুগীতের সাথে সাথে বিভিন্ন লোক তাদের যে উপভোগ সেই উপভোগে তারা মাতিয়ে ওঠে তাছাড়া আমাদের পুরুলিয়া জেলাতে কাশীপুরের যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি দেখতেও অনেকজন লোক আসে আমাদের কাশীপুরের যে রাজবাড়ি সেই রাজবাড়ি আমাদের পুরুলিয়া জেলা তথা যেসব বিখ্যাত যেসব কবি যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে আমাদের চিত্তরঞ্জন দাস এইসব লোকজনও এখানে এসেছে এইসব মনীষীরাও আমাদের এইখানে এসেছে এবং সেই রাজবাড়ির সাথে একটা সুসম্পর্কিত রয়েছে পুরুলিয়া জেলা এইসব ছাড়াও আমাদের ছৌ শিল্পের জন্য বিখ্যাত এবং এই ছৌ নাচ আমাদের পুরুলিয়া তথা সারা বিশ্বে বিখ্যাত এই ছৌ নাচের জন্য অনেক লোক অনেকজন লোকজন এখানে এই নাচ দেখার জন্য ছুটে আসে